প্রতিদিনের কথোপকথনে বিভিন্ন বাক্যাংশ বা বাগধারা আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে বাংলা ভাষাতে তো বটেই যেমন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এর অর্থ হল কোনো একটি বিশেষ কাজে অনেক লোক একসাথে কর্তৃত্ব করতে গেলে কাজটি পুরোপুরি নষ্ট হয়ে যায় অর্থাৎ একজনের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কাজটি সম্ভব অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোভ করতে গেলে নিজের ক্ষতি হয় এটাই স্বাভাবিক সবুরে মেওয়া ফলে ধৈর্য্য ধরে থাকলে ভালো ফল পাওয়া যায় এবং এটা আমরা বাস্তব জীবনে সবসময় দেখে থাকি যে ধৈর্য্য ধরে থাকলে বা কোনো একটা কাজের প্রতি নিজেকে বিনিয়োজিত করে রাখতে পারলে একটা সময় শুভ ফল নিশ্চিত আসে চোরের মায়ের বড় গলা আমরা এটা তো জানিই কোনো অপরাধ করে নিজেকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা অর্থাৎ যে নিরপরাধ সে তো নিশ্চুপ ব্যাপারটা জানেইনা যিনি অপরাধ করেছেন তিনি সময় থেকে সাউকারি করেন অর্থাৎ চিৎকার চেঁচামেচি করেন এটাকেই বলে চোরের মায়ের বড় গলা এক মাঘে শীত যায়না যেমন একটা জিনিসের পুনরাবৃত্তি আবার ঘটতে পারে অতএব একবার একটা ঘটনা ঘটে গেছে মানে আর ঘটবেনা আমার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে অন্যের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে অর্থাৎ এক মাঘে শীত যায়না আজকে বিকেল হয়েছে কালকে কিন্তু আবার সকাল হবে এটাই বোঝায়